হ্যাঁ বলুন আচ্ছা কতদিন বয়স কুকুরটা আচ্ছা আচ্ছা ওই কুকুরটার নাম কি জানেন কী প্রকৃতির কুকুর বুল ডগ আচ্ছা আপনি সকালে খেতে দেবেন আপনি সকালে কী খেতে দেন সকালে চিকেন দেবেন বয়েল করে দুপুরে দেবেন টক দই আর ভাত আর হ্যাঁ বলেন আচ্ছা আচ্ছা দুপুরে দিলে ওটা কী হবে বলুন তো ওটা গ্যাস হয়ে যেতে পারে সম্ভাবনা আছে যার জন্য আপনাকে মুড়ি আর দই দিতে হবে মাংস দিতে পারেন কিন্তু অল্প পরিমাণ আপনি প্রশিক্ষণ বলতে ওদের প্রথমে অল্প করে খাওয়ানোর চেষ্টা করবেন তারপরে যদি ওর চাহিদাটা থাকে বা খিদে থাকে তারপর আপনি আবার দিতে পারেন আর আমাদের এখানে কুকুরের প্রশিক্ষণের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আপনি এসে কথা বলতে পারেন আপনি যদি ওকে নিয়ে আসেন তাহলে সুবিধা হয় জায়গাটা হচ্ছে হিঙ্গলগঞ্জ বোলপুর সকাল কত তারিখ আপনার সুবিধা মতো আপনি আসবেন আচ্ছা সপ্তাহে চার দিন খোলা থাকে আচ্ছা সোম বুধ শুক্র শনি ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ